হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি আপনাকে কল করছিলাম তো আপনি তখন কলটা ধরেননি ও আচ্ছা হ্যাঁ বলছি যে আপনাকে বাড়িতে গিয়ে কিছু বলেনি আকাশ হ্যাঁ আমি তো আকাশকে হ্যাঁ হ্যাঁ আমি ওটা নিয়েই বলছি আমি আকাশকে বলেছিলাম যে বাড়িতে বলবি তো আমি বাড়িতে কল করব বলেছিলাম তো তারপরও আমি বলেছিলাম যে তুই তোর মাকে মা বাবাকে শুনিয়ে রাখবি তো বলছি আমাদের হ্যাঁ তো বলছিলাম যে আমরা একটা ছোটোখাটো পিকনিকের ব্যবস্থা করেছি মানে বাচ্চাদের জন্য বাচ্চাদের বছরে একবার তো কোথাও নিয়ে গেলে তো তারা তো খুশি তো হবেই তো বেশি দূর নয় সামনাসামনিই নিয়ে যাব তো আমরা সকালে বেরিয়ে যাব তো বিকেলে সন্ধের মধ্যে বাড়িতে চলে আসব তো সেখানে খাওয়া দাওয়া খেলাধুলো না সেইরকম ব্যবস্থাও আছে তো যারা হয়তো আমরা বুঝতে পারছি যে এখানে সবাই সবাই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আছে তো তো আমরা এখানে বলছি যে আমরা একজন করে গার্জেনও নিয়ে যাব কারণ যেহেতু এত বাচ্চাদের তো আর আর আমরা এই কজনে সামলাতে পারব না আমরা এই কজন শিক্ষক শিক্ষিকা মিলে তো আর সামলাতে পারব না সেইজন্য আমরা বলছি যে একজন করে গার্জেনও নিয়ে যাব তো চাইলে আপনি বা হ্যাঁ হ্যাঁ বাড়ির লোকও যেতে পারে একজন যে কোনো একজন যেতে পারে বাবা কিংবা মা ভাড়া চারশো টাকা না মানে গার্জেন সমেত চারশো হ্যাঁ আমরা এটা পঁচিশে ডিসেম্বরও না আবার পয়লা জানুয়ারিতেও না আমরা তার মাঝামাঝি ডেটটা ফিক্সড করেছি এটা আটাশে ডিসেম্বর করেছি হুম হ্যাঁ পঁচিশে না না সেই সব ব্যাপারে আপনাকে আপনারা একজন তো যাচ্ছেন সেই সব ব্যাপারে আপনাদেরকে আর কোনো ইয়ে করতে হবে না হ্যাঁ আমরা তো সব দিকটা ভেবেই তো সব দিকটা ভেবেই তো আমরা এটা ডিসিশান নিয়েছি হ্যাঁ আমরা সবাই যাচ্ছি তো আমরা সবাই গেলেও তো আমরা আমাদের মধ্যে তো সম্ভব না এতজনকে সামলানো সেইজন্যই আমরা এই ডিসিশানটা নিয়েছি যে একজন করে গার্জেনও যাবে আর পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর গেলে সেই দিনটা প্রতিটা পিকনিক স্পটেই সেখানে অনেক ভিড় থাকে অনেক ঝামেলা হতে থাকে সেইজন্য আমরা পঁচিশে ডিসেম্বরটা ধরিনি তারপরে আটাশ তারিখেই ঠিক করেছি সবাই মিলে একটা আলোচনা করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওইভাবেই ঠিক আছে